হ্যালো দাদা আপনি কি ট্রাভেল এজেন্সি থেকে বলছেন আসলে দাদা আমি ঠিক করেছি আমার পরিবারের লোকেদের নিয়ে আমি দার্জিলিং বেড়াতে যাব তো সেই জন্য আমার একটা গাড়ি লাগবে আসলে দাদা আমরা কুড়িজন যাব তাই আমাদের একটা বড় গাড়িই লাগবে ছোট গাড়ি হলে হবে না বড় বেড়াতে যাওয়ার বাস লাগবে আপনি দয়া করে একটু তাড়াতাড়ি বড় বাস ঠিক করে দিন গাড়িটি ঠিক করে আমাকে অবশ্যই তাড়াতাড়ি জানাবেন